উন্নত পৃথিবীর সম্পর্কে আমার মতামত হচ্ছে পৃথিবী তো উন্নত হতে পেরেছে প্রযুক্তিবিদ্যা উন্নত প্রযুক্তিবিদ্যা উন্নত প্রযুক্তির জন্য বিভিন্ন জিনিস তৈরি করতে পেরেছে যেমন মানুষকে আগে হাতে কেটে কাটতে হতো ধান কিন্তু এখন মেশিনের দ্বারাই ধান কাটার মেশিনের দ্বারাই আলু লাগানো এর জন্য চাষিরা কিন্তু অনেক ভালো ফসল ফোলাতে পারছে তাদেরকে পরিশ্রম অনেক কম করতে হচ্ছে শুধুমাত্র এই উন্নতি প্রযুক্তির জন্য আর যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব ভালো হয়েছে গাড়ি ঘোড়া রাস্তায় ট্রাম ট্রেন এগুলোর খুব ভালো যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে মানুষের জন্য আবার এখন ফোনের মাধ্যমে আমরা দূর দূরান্তের খবরা খবর কিন্তু জানতে পারি এই যোগাযোগগুলো খুব ভালো করেছে আর স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও হচ্ছে এখন হসপিটালগুলোতে খুব ভালো পরিষেবা মানুষ এখন খাবার দাবারও খুব ভালো পায় মানুষ চিকিৎসালয়ে গিয়ে কিন্তু আর দুর্ভোগে ভোগে না বেশি কারণ মানুষ সব সময় হাতের কাছে স্যালাইন ইনজেকশান ওষুদপত্র সাথে খাবার কিন্তু তিনবেলা খুব ভালো খাবার দেওয়া হয় এটার জন্য কিন্তু খুব ভালো হয়েছে কারণ রোগ জ্বালা মানুষের লেগেই আছে মানুষকে হসপিটালে যেতেই হবে কিচ্ছু করার নেই আর শিক্ষার ব্যবস্থার দিকে দেখতে গেলেও এখন মানুষ অনেক সচেতন তার ছেলে মেয়েকে মেন শিক্ষার জন্য বিদ্যালয়ে কলেজে এগুলো পাঠাচ্ছে তাই ছেলে মেয়েরা যাতে ভালো পড়াশোনা করে সেদিকেই তারা খেয়াল রাখছে এগুলো তো খুব পরিবর্তন হয়েছে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে আগে যেমন মেয়েদেরকে বেরতে বারণ করতো বাড়ি থেকে কিন্তু এখন বেরোতে বলে কারণ তারা জানে যুগটা খুব পরিবর্তন হয়েছে তাই মানুষ সচেতন হয়েছে এটা খুব ভালো লেগেছে এই জন্যই পৃথিবীতে আরও আমি চাইছি ভবিষ্যতে আরও উন্নত হোক